পর্যটনের দেশ ভারতবর্ষ এবং সংস্কৃতির পীঠস্থান হলো বাংলা বা পশ্চিমবঙ্গ এবং সেখানের সেই রাজ্যের জলপাইগুড়ি জেলার বাসিন্দা আমি এবং আমার জেলার বিভিন্ন যে পর্যটন স্থানগুলো আছে যেখানে আমি আমার পরিবার এবং অতিথিদের নিয়ে ঘুরতে যেতে চাই বা চাইলে যেতে পারি সেগুলি হলো প্রথমত যেই কথাগুলি কিছু কিছু বলব তার মধ্যে অন্যতম হলো বাগডোগরা বিমানবন্দর এই বিমানবন্দরে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি বিমান যাতায়াত করে ও বিভিন্ন দেশের পর্যটকরা আসে এখানে ঘুরতে বা দেখতে যার মাধ্যমে শুধু যাতায়াত নয় একটি দেখারও মাধ্যম হলো বা একটি দর্শনেরও বস্তু হলো এই বাগডোগরা বিমানবন্দর এছাড়াও রয়েছে তিস্তা উদ্যান এই উদ্যানে রয়েছে বিভিন্ন ধরনের তিস্তা নদীর সংলগ্ন বা তিস্তা ব্রিজের সংলগ্ন এই এটি রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের পার্ক বা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে বা পশু পাখি অন্যান্য এখানে সংরক্ষিত রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অভয়ারণ্য বা বিভিন্ন ধরনের পর্যটনকেন্দ্র কিছু কিছু চিড়িয়াখানা বা কিছু কিছু হোটেল ও রেস্তোরাঁ এছাড়াও তিস্তা নদী ও কিছু কিছু পাহাড় পর্বত রয়েছে দেখার মতো যেগুলোর সাহায্যে আমি আমার অন্যান্য বন্ধুবান্ধব বা অন্য জেলা থেকে আসা বিভিন্ন আত্মীয়দের সাথে ঘুরতে যেতে পারি বা দেখতে পারি